হ্যালো এটা কি আরাধ্যা রেস্তরাঁ এখানে কী কী খাবার পাওয়া যায় সরি বলছিলাম যে এখানে কী কী জুস পাওয়া যায় কোক পাওয়া যায় হুম কেমন কোক ও জুস পাওয়া যাবে জুস ভালো হবে জুসের রেশ কেমন থাকবে রিয়্যাল ফ্রুটের পাওয়া যাবে হ্যাঁ এখন যদি সেটা অর্ডার করি কতক্ষণ টাইম লাগবে আসতে মানে কতক্ষণের মধ্যে হচ্ছে ডেলিভারি দিতে পারবেন তো জুসটা কিসের কিসের পাওয়া যাবে ফ্রুট জুস পাওয়া যাবে না হুম অরেঞ্জ জুস পাওয়া যাবে এই সময় তো অরেঞ্জ অ্যাভেলেবেল থাকে হুম অন্যান্য ফ্রুটের কী কী কী কী জুস থাকবে হুম পাইনাপেল জুস পাওয়া যাবে বাটার আছে বাটার ওকে এক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে না

তাহলে একটা একটা অরেঞ্জ জুস আর বাটার মিল্ক এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি থ্যাংক ইউ অর্ডারটা কনফার্ম করলাম হ্যাঁ কত টাকার মধ্যে হুম কনফার্ম থ্যাংক ইউ